তো আমরা আমরাই তো সাঁতার শিখি না তো ইস স্কুলে যাই তো অনেক অনেকে সাঁতার শেখায় তো আমরা সাঁতার শিখি না সাঁতার শে বাড়িতে যে আমাদের আছে তো সেইখানে সাঁতার অনেকেই কাটি অনেকেই শিখি সাঁতার কাটি অনেকেই সাঁতার কেটে কেটে খেলা করি তো নদীতে সমুদ্রে তো আমাদের যায়নি কখনো সাঁতার কাটিনি তো যারা নদীতে সাঁতার কাটে তো তারাই যেতে পারবে তো নদীতে বা সুইমিং পুলে সাঁতার তো কাটিনি তা কীরকম করে বুঝব তো আমাদের যে সাঁতারটা কাটি সেটাই আমাদের পছন্দ